গ্রামের মতো জায়গাগুলোতে বহু পরিমাণ ভেষজ উদ্ভিদ জন্মায় তবে তবে মানুষ অত সচেতন নয় অত বেশি পড়াশুনো করে না ফলে সেই সেই যে আয়ুর্বেদিক ঔষধি গাছগুলো আছে সেগুলো অনেক ক্ষেত্রে তারা চেনে না তবে তারা তারা তাদের পূর্বপুরুষের কাছ থেকে তারা তাদের অভিজ্ঞতার মাধ্যমে বহু কিছু শিখেছে এবং গাছ গাছড়ার ব্যবহার শিখেছে ফলে যে তুলসী বা সাধারণ মানের যে প্রাথমিক চিকিৎসার জন্য যেটুকু প্রয়োজনীয় ভেষজ তারা কিন্তু সেগুলি তারা চেনেন অবশ্যই অ্যান্টিবায়োটিকের থেকে এই ভেষজ গাছগুলি অনেক বেশি ন্যাচারাল যেগুলো আমাদের শরীর এবং আমার আমাদের শারীরিক কাঠামো এবং ইনার যে গঠন তার সঙ্গে অনেক বেশি অনেক বেশি বলা যায় সাবলীল অ্যান্টিবায়োটিক যেহেতু অন্য উপায়ে তৈরি ফলে সেগুলো সেগুলো কিন্তু অনেক বেশি সাইড এফেক্ট যুক্ত কিন্তু যে ভেষজ গাছপালা আছে সেগুলো কিন্তু অবশ্যই শরীরের জন্য মনের জন্য অনেক বেশি অনেক বেশি প্রয়োজন এবং উপকার বলতে গেলেও বলা যায়